হ্যালো হ্যাঁ কোথায় আছো তুমি হ্যাঁ তালে একটুখানি বাড়িতে আসবে একটু আলোচনা করতাম আজকে তো রোববার সপ্তাহের মাছটা যদি গড়িয়া বাজার থেকে কিনে আনা যেত হ্যাঁ তাহলে ভালো হতো না আজকে তো রবিবার হ্যাঁ তুমি আসো তুমি আমি বললে বুঝতে পারবে তুমি তাহলে এক সপ্তাহের মাছ আনবে তো তাহলে মাছের দাম কত সেটাও আগে দেখে নিও হ্যাঁ আর তুমিও বলো আর কী কী মাছ আনা যায় সেটা একটু বলো হ্যাঁ রুই মাছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আনো হ্যাঁ শোনো না ইয়ে রুই মাছটা একটু টাটকা তাজা দেখে আনবে হ্যাঁ রুই মাছটা একটু ভালো করে দেখে আনবে টাটকা তাজা দেখে আনবে ঠিক আছে আর ইয়ে কাতলা মাছ অতো এনো না আর একটু কম আনো অতোটা অতোটা লাগবে না হ্যাঁ আর কিনা কী একটু ইলিশ মাছ নিয়ে নিও চিংড়ি মাছ চিংড়ি মাছ লাগবে না ওটাকে ছেড়ে দাও হ্যাঁ পার্সে মাছ আনো পার্সে মাছ অল্প করে আনো হ্যাঁ তাও দামটা দেখে নেবে যে ইয়ের তা পার্সে মাছ অনেক সময় কিন্তু ই হয় সেটাও একটু দেখে নিও যেন তাজা থাকে বুঝতে পারলে হুম হ্যাঁ আর একটু নিয়ে নাও সা মানে আমাকে তো এই ইয়া এক সপ্তাহ চালাতে হবে সেইভাবে আনো ঠিক আছে আচ্ছা রাখছি